ভারতের কিছু পর্যটন কেন্দ্রর মধ্যে পড়ে দার্জিলিং বেনারস দীঘা পুরী তাজমহল লালকেল্লা আ্ররও অনেক অনেক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আছে তার পরে আপনার বেনারসের মন্দির এই সবগুলো আমাদের গুরুত্বপূর্ণ কিছু পর্যটন বা ঘোরার জায়গা